আমার জায়গা বলতে কাছাকাছির মধ্যে কলকাতায় আছে কলকাতায় তো প্রচুর দেখবার জায়গা আছে আকর্ষণীয় তার মধ্যে ভিক্টোরিয়া মেমোরিয়াল চিড়িয়াখানা মিউজিয়াম তারপরে সাইন্স সাইন্স সিটি এ রকম আরও অনেক আছে এখন ইকো পার্ক এ রকম অনেক দেখার জায়গা হয়েছে এবং এগুলোতে খুব কম খরচে খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং সারা দিনে খাওয়া দাওয়া খরচা হিসাবে দেড়শো দুশো টাকা খাওয়া খরচাতেই সারা দিন আপনি দেখে নিতে পারবেন এই আকর্ষণীয় জায়গাগুলো এছাড়া বকখালি আমাদের খুব কাছাকাছি দিঘা সুন্দরবন সুন্দরবন আপনি তিন দিন চার রাত চার রাত্রি তিন রাত্রি চার দিন আপনি পার হেড তিন হাজার টাকায় খাওয়া দাওয়া থাকা সব মানে থাকতে পারবেন এবং দেখতে পারবেন আমি মনে করি অ তুলনামূলক অন্য জায়গার থেকে এটা অনেকটাই কম এবং খুবই ভালো আর কি খাওয়া দাওয়ার ব্যবস্তাও ভালো এবং থাকার ব্যবস্তাও ভালো বকখালিও খুব সুন্দর কম খরচে ভালো জায়গা খুব কম খরচেই থাকা যায় এবং যায় ঘোরা যায় এবং খাওয়া দাওয়াও উন্নত মানের খাওয়া দাওয়া দিঘাও ও রকমই হবে মানে খাওয়া দাওয়া পার হেড হয়তো ছশো টাকা রুম রুম আর খাওয়া দাওয়া মিলে ছশো সাতশো টাকার মধ্যেই হয়ে যাবে সেটা আমাদের মনে হয় অনেকটাই কম অন্য জায়গার থেকে